আমি বিভিন্ন ঐতিহাসিক স্থানে বিভিন্ন ভাস্কর্য দেখেছি যেমন রাজরাজাদের ভাস্কর্য দেখেছি এবং বিভিন্ন হাজার হাজার বছরের পুরোনো ঠাকুরও দেখেছি ভাস্কর্য হল একটি স্থাপত্যকলা যার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি যেমন হাজার হাজার বছরের পুরোনো কথা জানতে পারি সেই সমস্ত থিমগুলির দ্বারা আমি সামাজিক বা রাজনৈতিক থিমগুলিকেও আমি দেখেছি সেখানের মধ্যে আমি দেখেছি দ্বন্দ্ব হিংসে মারামারি লড়াই কাটাকাটি এ সমস্ত ঘটনা দেখেছি কিন্তু সেইগুলিকে রোধ করতে হবে আমাদের প্রত্যেককে কিন্তু সেই সমস্ত যদি আমরা মুখে বলতে যাই তাহলে একটা সমস্যা আমরা দেখাবো যে সেখানে দেখাতে চাই যে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে প্রত্যেকে যেন একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে সেখানে যেন প্রত্যেকে বিপদের পাশে থাকে এবং প্রত্যেকে যেন একসাথে প্রত্যেকটা অকেশনে এবং প্রত্যেকটা পার্বণে যেন একে অপরের পাশে থাকে বন্ধু হয়ে যেন কেউ কোনওদিনও কারোর বিপদে যেন হাত ছেড়ে না যায় আমরা সে সমস্ত ঘটনাকেও তুলে ধরতে হবে এ সমস্ত এই সমস্ত ঘটনাকে তুলে ধরে আমাদের সামাজিক হিংসেকে এবং সামাজিক রাজনৈতিক হিংসেকে আমাদের বন্ধ করতে হবে এইগুলিই হচ্ছে আমাদের সে সমস্ত রাস্তা ভাস্কর্যগুলি আমাদেরকে সেই সমস্ত ভাবেই দেখাতে হবে